হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ডক্টর সামন্ত বলছি বলুন আমি আমরি হসপিটালে বসছি প্রতি শনিবার বসি সকালের দিকে দশটা থেকে এগারোটা এবং রবিবার বসি বিকেল চারটে থেকে ছটা

আর রবিবারের দিনে বিকেলের দিকে শনিবার সকালের দিকে এবং যদি আদার্স কোনো টেস্ট করাতে হয় তো সে ক্ষেত্রে ওখান থেকেই তো আপনার টেস্ট বা ইসিজি হোক যা যা করার করে ওখান থেকে আপনার অতো ইমিডিয়েট সম্ভব আপনার ট্রিটমেন্ট আমরা শুরু করে দিতে পারবো আর দেখুন ফিস স্ট্রাকচার তো এরকমভাবে মোবাইলে সবাইকে বলতে পারি না অনেক রকম সমস্যা হয় তবুও যেহেতু আপনি বলছেন তো আমার ফিস হচ্ছে ওয়ান থাউজেন্ড ঠিক আছে ওকে ঠিক আছে